হ্যালো হ্যালো

আচ্ছা এইচএস পাশ করেছো তো কত নাম্বার পেয়েছো আচ্ছা তোমার মানে সাবজেক্ট কী ছিল কমার্স তার মানে অর্থনীতিটা ছিল তাই তো আচ্ছা তোমার তোমার কী ইচ্ছা তুমি কী নিয়ে পড়তে চাও আচ্ছা তুমি কি কোনো কম্পিউটারের কম্পিউটার সেন্টারে ভর্তি হয়েছো আচ্ছা কারণ এখন তো যুগ পালটেছে আর এই এই সব এই বর্তমান যুগে কম্পিউটারটা কম্পিউটার অপরিহার্য তো কম্পিউটার শেখাটা খুব জরুরি কোনো অফিসের কোনো কাজে বা নিজের কোনো দরকারে কম্পিউটারটা শেখা অত্যন্ত জরুরি তুমি কোনো কাছাকাছি কোনো সরকারি মানে সরকার অনুমোদিত কোনো কম্পিউটার সেন্টারে ভর্তি হয়ে যাও আর আর তুমি কি আর তুমি কি এখন কোনো কলেজে ভর্তি হতে চাও আচ্ছা কম্পিউটার সেন্টারে ভর্তি হও আর বিভিন্ন এই যে প্রশিক্ষণ সেন্টারগুলো আছে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে এই এই যে তুমি তো চাইছো রেলের রেলে চাকরি করবে তাহলে এমন কোনো খোঁজ নাও যে কোনো রেলে চাকরি দেওয়াবে এরকম কোনো কোচিং সেন্টারে আছে নাকি সেখানে যোগাযোগ করো আর বাড়িতে প্রচুর আর বাড়িতে প্রচুর পরিমাণে যে বইগুলো দরকার পড়ার কি রেলে চাকরির জন্য সেই বইগুলো পড়ো প্রচুর পরিমাণে পরিশ্রম করো প্রচুর পরিমাণে বইগুলো পড়ো তারপরে এখন তোমার কাছে কি স্মার্টফোন আছে আচ্ছা তাহলে ইউটিউব উটিউব সবার ফোনেই থাকে সেখান আচ্ছা আমি কিছু কিছু চ্যান মানে চ্যানেল আর কি মানে বলে দিচ্ছি সেই চ্যানেলগুলো তুমি দেখতে পারো আর কি হ্যাঁ ওখানে রেলে চাকরির জন্য নানারকমভাবে প্রশ্নপত্র বা সুযোগ মানে নানারকম সুযোগ সুবিধা থাকে আর কি হ্যাঁ কেমন কেমনভাবে প্রশ্নের আদল কেমন হবে সেরকমভাবে বলা থাকে তাহলে সেগুলো জানা থাকলে তোমারও সুবিধা হ্যাঁ তাহলে তোমার অনেকটা সহজ হবে হুম তাহলে এখন ও ওগুলোকে দেখো ভালো করে আর বই পড়ো যে বইগুলো আর আর আচ্ছা আর তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাঠিয়ে দিও আমার কাছে কিছু কিছু আছে সেগুলো আমি মানে বলে দেবো ঠিক আছে আর আর তুমি কোন স্কুলে পড়তে আচ্ছা তা ভালো স্কুল অসুবিধা নেই আর তো আর অংক টংক পারো তো ভালো অর্থনীতিতে আর ইংরাজি ভালো ইংরাজি ভালো পারো তো আচ্ছা ঠিক আছে আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে